জুট শিল্প এখন অনেক উন্নত হয়েছে জুটের উৎপাদন এবং ব্যবহার আমাদের প্রায় ঘরে ঘরে সবার ঘরে ঘরেই দেখা যায় জুটের উৎপাদন এবং ব্যবহার তো জুটের উৎপাদন কীভাবে হয় জুটের উৎপাদন হয় পাট শিল্প পাট শিল্প থেকে পাট প্রথমে পাট লাগানো হয় পাট গাছ লাগানো হয় তারপরে পাট গাছ থেকে তন্তু বের করা হয় পাট গাছ পচিয়ে তন্তু বের করা হয় এবং পাট গাছ পচিয়ে তন্তু বের করার পরে সুতো বের করা হয় ওই সুতো থেকে জুট উৎপাদন করা হয় এবার হচ্ছে এই জুট উৎপাদনকে আমাদেরকে আরও সচেতনতা বাড়াতে হবে কারণ এই সচেতনতা ছাড়া জুট শিল্পের উন্নতি হওয়া সম্ভব নয় এই জুট কর্মীদের এবং জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রধান প্রদান করতে হবে যেটা কেউই এখন আর নজরে রাখছে না কিন্তু অবশ্যই জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রদান করতে হবে এবং আমাদের ব্যবহার যাতে আরও বাড়ানো যায় সেই দিকে নজর রাখতে হবে